ভালো ছবি তোলার জন্য আপনি সাধারণত যে জায়গায় যান আমি এমন কিছু জায়গায় যাই যেখানে বর্ণনা দিতে পারি যে জায়গার যেখানে ফটোগ্রাফি বা ছবি ভালো আসবে আমি সেই জায়গায় ভালো ছবি আসবে সেই জায়গাতেই যাই যেমন ধরুন কোনও মাঠে ধান জমি আছে সেখানে ফটোটা খুব সুন্দর আসবে এবং ধান জমি হালকা হালকা শিষ বেরিয়েছে ধানের ধানগাছগুলো ঠিক ঝুলে পড়েনি হালকা উঠে আছে সেই সময়টায় গেলে ছবিটা খুব সুন্দর আসে বা ব্যাকগ্রাউণ্ডটাও ভালো খুব সুন্দর আসে এবং আরও জায়গা আছে ভারতের যেরকম স্মৃতিচিহ্ন জায়গা আছে স্মৃতি বিশেষ জায়গা সেখানে গেলে সেই স্মৃতিটা পেছনে থাকলে ব্যাকগ্রাউণ্ডটা খুব সুন্দর আসে এবং সৌন্দর্যও খুব সুন্দর লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে সেই সমস্ত জায়গাগুলোয় যাই আমি যেখানে খুব সুন্দর লাগে যেমন একটা বনে গিয়ে ফটো তুললে যেখানে শালবন থাকবে শাল গাছের গুঁড়ি আস্তে আস্তে পড়বে এবং সেখানে ভিডিও ভালো আসবে এবং ছবিও ভালো আসবে এবং পটাশ গাছ থাকলে খুব সুন্দর ফটোটা আসে এবং সবচেয়ে ভালো হয় এক জায়গায় গেলে সেই জায়গাটায় আমি প্রায়ই যাই খুব সুন্দর হয় সেখানে গেলে যেমন পার্ক পার্কে খুব সুন্দর সুন্দর নানা ধরনের গাছ লাগানো থাকে সেই গাছের সাইডে ফটোটা তুললে ব্যাকগ্রাউণ্ডটা খুব সুন্দর আসে এবং ফটোটা বা শরীর আকৃতিটা শরীর গঠন বা মুখের আকৃতিটা খুব সুন্দর আসে এবং পার্কে যে সমস্ত পশু পাখি রাখা থাকে সেই পশু পাখির সাথে ফটো উঠলে পশু পাখিটারও যেমন খুব সুন্দর ফটোটা আসবে সেরকম যার ফটো তুলবো মানুষটা তারও খুব সুন্দর আসবে এবং পার্কে যে সমস্ত জিনিস থাকে সবই ভালো আসে এবং আরও একটা জায়গা আছে যেটা স্টেডিয়াম ফুটবল খেলার মাঠে যেমন কলকাতাতে অবস্থিত এরকম আরও নানান জায়গায় অবস্থিত শহরে সেই স্টেডিয়াম থেকে ফটোটা তুললে পুরো স্টেডিয়ামটা জুড়ে ফটোটা উঠলে ছবিটা খুব সুন্দর আসে এবং স্টেডিয়ামটা ব্যাকগ্রাউণ্ডটা খুব সুন্দর আসে সেসব জায়গায় উঠলে খুব সুন্দর আসে ফটো